হ্যাঁ হ্যালো দাদা আমি তো একটা সাইকেল লাগবে আমার ছোটো মেয়েটার একটা খুব ছোটো সাইকেল কেনার শখ কিরম পড়বে আপনার দোকানে এত দাম কেন আমি এখন মার্কেটে অনেক দোকান হয়েছে আপনি দামটা ঠিকঠাক বলুন তাহলে আমি কিনতে যেতে পারি দামটা এমন করে বলুন যাতে আমি যেতে পারি

আমার তো একটা না দুটো সাইকেল লাগবে আমার মেয়েও বড়ো মেয়ে আছে ছোটো মেয়ে আছে কবে স্কুল থেকে পাবে সেইটা ভরসা করলে হবে না আমার তো ডিস্ট্যানটা অনেক দূরে আমার দুটো সাইকেল লাগবে দামটা ঠিকঠাক বলুন যাতে কেনার মতো বলুন আপনি তো শুধু আসুন না আসুন না করছেন তখন গিয়ে দেখবো এমন দাম বলবেন আমি কিনতেই পারবো না হ্যাঁ ওরকম সবাই বলে যে এতদিনের ব্যবসা এতদিনের ব্যবসা ব্যবসা যখন গিয়ে কিনতে যাবো তখন বলবে এই দামে হবে না এইটাই বেটার আর ঠকানোর তো কোনো শেষই নেই ঠকাতেই আচ্ছা ঠিক আছে আমি কালকে তাহলে যাচ্ছি দেখা হচ্ছে রাখছি ঠিক আছে রাখছি তাহলে